আমাদের গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ার অনেক আচার আচরণ দেখতে পাওয়া যায় আর আচার আচরণগুলো পালন করা খুবই দরকার আর আমাদের গ্রামের যে মানুষজন রয়েছে তারা এই সব আচার আচরণ খুব নিয়মভাবে খুব নিষ্ঠাভাবে পালন করে কারণ তারা মনে করেন যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ শান্তির জন্য সেই নিয়মকানুনগুলি খুব ভালোভাবে পালন করতে হবে তাই পাঁচটি বামুনকে ডেকে খুব যাগযজ্ঞভাবে হোম যজ্ঞ করে তার সেই যে মানুষটি মারা গিয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় সেই মানুষটির জন্য তার উপলক্ষে অনেক লোকজনদেরকে খাওয়ানো হয় আবার খুব ফুল বেল পাতা অনেক কিছু দিয়ে শ্রাদ্ধ করা হয় এমন কি পিন্ডি পর্যন্ত দেওয়া হয় আর এর মাধ্যমেই সেই মৃত মানুষটির আত্মা শান্তি পায় এইভাবে আমাদের গ্রাম শুধু নয় প্রতিটা গ্রামেই এই রকম অন্ত্যেষ্টিক্রিয়ার কাজকর্ম চলেই আসছে আর আমরা মনে করি যে এই কাজ কখনও বন্দ হওয়া উচিত নয় এই কাজটি সারা জীবন চলা দরকার যাতে প্রতিটা জায়গায় প্রতিটি মানুষ যেখানে যা মানুষ মারা যাচ্ছে সবারই আত্মা শান্তি পাবে এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে এতে কারো কোনো ক্ষতি হবে না এতে সবার ভালো হবে এবং উপকার হবে তাই আমরা মনে করি যে এই অন্ত্যেষ্টিক্রিয়াটা করা খুবই প্রয়োজন আর এতে সকল মানুষেরই মন বা আত্মা শান্তিও থাকে